হ্যালো কে বলছেন বলছি অ্যাপেল ফার্নিচার অ্যাপেল ফার্নিচার থেকে কথা বলছেন হ্যাঁ বলছি তো তো মানে এখন জিনিসপত্র তৈরি হচ্ছে তো নাকি দোকানে মানে হচ্ছে আমি নতুন বাড়ি করেছি আমার তো সমস্ত জিনিসপত্রই লাগবে সমস্ত বাড়িতে যা যা থাকে ফার্নিচার খাট আলমারি ড্রেসিং টেবিল সবই লাগবে এবার ভালো সুন্দর সুন্দর ডিজাইনের উপর জিনিসপত্র পাবো তো ও আচ্ছা মানে হচ্ছে আমি যদি ডি নিজের মনের মতো ডিজাইন বলি তো আপনারা সেটা বানিয়ে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে তো

তাও এমনি মানে খাট কী রকম কী দামের মধ্যে রয়েছে এমনি সিম্পিলের ওপর আচ্ছা ও এবার তার ওপর ডিজাইন করলে এবার বেশি প্রাইস পড়বে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে দোকান কি মানে সারা দিন খোলা থাকে নাকি ও আচ্ছা এবার আমি যদি কোনো কিছু কিনি সেটা হচ্ছে মানে সেটা যে নিয়ে আসার জন্য কি আমাকে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে না আপনারাই গাড়ির ব্যবস্থা করে পাঠিয়ে দেবেন আচ্ছা মানে আমি শুধু টাকাটা দিয়ে দিলে হবে তাই তো আচ্ছা আচ্ছা আর তাহলে কখন আচ্ছা তাহলে কালকে সকালের দিকে আমি যাবো হ্যাঁ সকালের দিকে আমার একটু টাইম আছে হ্যাঁ ঠিক আছে